আমার কোনো পোষা প্রাণী নেই কিন্তু রাস্তার একটা কুকুর ছিল যে আমাদের বাড়ির একটি পাশে আছে ফাঁকা জায়গা সেখানে কিন্তু তার বাচ্চাগুলিকে প্রসব করে তার কাছে কিন্তু পাঁচটি বাচ্চা ছিল এরপর সেই প্রসব করা বাচ্চাগুলি ভীষণ ছোটো ছোটো এবং খুব সুন্দর দেখতে হয় আমার প্রাণীদের প্রতি একটু ঝোঁক ছোটোবেলা থেকেই তো আমি যখন দেখি তাদেরকে কিন্তু আমি সকাল দুপুর রাত্রিবেলা তাদেরকে কিন্তু খাবার দিয়ে আসতাম জল দিয়ে আসতাম তারা কিন্তু আমাকে বেশ চিনে গেছিল এবং একটা পোষ মানা বলে না সেই পোষা প্রাণীর মতনই কিন্তু হয়ে গেছিল আমাদের গলির ভিতরে যদি কোনো অচেনা কোনো মানুষ ঢুকতো তখন কিন্তু সে ভীষণভাবে চিৎকার করতো আর আমার সাথে যদি বিশেষত আমার সাথে যদি কেউ একটু উচ্চ গলায় কথা বলতো সে কিন্তু একবারে সেই মানুষটার দিকে কিন্তু ভীষণভাবে রেগে তাকিয়ে থাকতো যে আমার সাথে কেন এত উচ্চ গলায় কথা বলছে আমার বাড়িতে সেভাবে কোনো পোষা প্রাণী নেই কিন্তু আমার এই রাস্তার যেসব পোষা প্রাণীগুলো রয়েছে যারা আমাকে বেশ চিনে গেছে তাদের তাদেরকেই আমি আমার পোষা প্রাণী বলে মনে করি এবং তাদেরকেই পুষতে চাই একটা ঘটনার কথা তাহলে আপনাকে বলি আমি একদিন সাইকেলে করে টিউশনের জন্য বেরোচ্ছিলাম তখন সেই পোষা যে কুকুরটি ছিল সে কিন্তু আমার পিছু ধরতে থাকে পিছু ধরে আমার আমি যেখানে পড়াতে গেছিলাম সেই ঘরের বাইরে কিন্তু আমি যতক্ষণ পড়েছি পড়িয়েছি ততক্ষণ কিন্তু সে ওখানে বসেছিলো তারপর আমি যখন বেরিয়ে এসে দেখি দেখি হ্যাঁ ও বসে আছে আবার আমি যখন বাড়ি ফিরি প্রায় এক থেকে দেড় ঘন্টা পর সে কিন্তু আমার পিছু পিছু সাইকেলের পিছু ধরে আমার বাড়ি পর্যন্ত আসে তার মানে বুঝতে পারছেন তো সে আমার মানে সাধারণভাবে পোষা না হলেও কেমন মনের দিক থেকে পোষা আমি যে কোনো প্রাণী পুষেই নিজের বাড়িতে আটকে রাখতে চাই না আমি প্রকৃতির মধ্যে ছেড়ে প্রকৃতির মধ্যে খোলা রেখে তাদেরকে পুষতে চাই তাদেরকে ভালোবাসতে চাই